আমি ঝাড়গ্রামে বনপুড়া থেকে বেলপাহাড়ি যাব তো এত রাত্রে হঠাৎ যেতে চাই তার কারণ আমার বাড়িতে আমার বাবা অসুস্থ হয়ে গেছে তাই আমি কোনো একটা ক্যাবে করে হসপিটাল যেতে চাই কিন্তু এত রাত্রে ক্যাব বা অটো পাওয়া কি সম্ভব তো আমি হঠাৎ করে আমার পাশের বাড়ির একজনের ফোন নাম্বার পেলাম এবং তাকে বললাম ফোন করে যে এরকম বাড়িতে অসুবিধা হয়েছে সে একটা ক্যাবের ফোন নাম্বার দিল বলল হ্যাঁ ক্যাব পাওয়া যাবে এবং ফোন নাম্বারটা দিল আমি তাকে ফোন করে ক্যাবের ড্রাইভারকে ফোন করে জানালাম যে আমি বনপুড়া থেকে বেলপাহাড়ি হসপিটাল যাব সেখানে আমি আমার বাবাকে ভর্তি করতে চাই তাই আপনি বনপুড়ায় এসে গাড়িটা লাগান